হ্যাঁ বলছি এটা কি দীপ এজেন্সি থেকে বলছেন তা বলছি আপনার গাড়ির নাম্বার কি চার ছয় পাঁচ তিন এই গাড়িতে মধ্যে আমি আমরা প্যাসেঞ্জার রয়েছি আপনি গাড়িটা কীভাবে চালাচ্ছেন আপনি আস্তে চালান গাড়িটা নিয়ম কানুন সব ঠিক আছে সব আমি মানলাম কিন্তু আপনি দেখুন যে আমরা পেছনে বসে রয়েছি কীভাবে র রয়েছি ঠিক আছে বয়স্ক লোক রয়েছে ঠিক আছে বয়স্ক মহিলারা রয়েছে ঠিক আছে আপনি কী কী ভালোভাবে গাড়িটা চালান এটা এটাই তো নাকি আপনি কী ভাবছেন এই রকম কথা বললে কিন্তু হবে না ঠিক আছে আপনি ভালো করে কথা বলুন ঠিক আছে আপনি ড্রাইভার লোক ঠিক আছে ভালোভাবে চলুন আপনি এরকম কথা বলছেন আমি ঠিকই বলছি আপনার গাড়ি চালানো তো ভুল হচ্ছে আপনি এই এইরকম সকল গাড়ি চালালে আপনার হবে আর আপনি বলুন শুনুন শুনুন অভিজ্ঞতা আপনার থাকতে পারে কিন্তু আপনি একবার দেখুন যে আমরা কী ভাবের মধ্যে রয়েছি আপনি এত জোরে গাড়ি চালাচ্ছেন আমরা পেছনে অ কত বয়স্ক লোক আমরা এখানে কত মহিলা সবাই আমরা অ অসুবিধার মধ্যে রয়েছি হঠাৎ যদি আপনি কিছু একটা করে ফেলেন এই সব ভয় হচ্ছে সবাই ভয় পাচ্ছে পেছনে স যারা বসে রয়েছে ঠিক আছে আমি সবই বুঝতে পারছি আপনাদের নিয়ম রয়েছে কানুন রয়েছে ঠিক আছে কিন্তু তার মধ্যেই যে যেটা আমি বলছি সেটা আপনি শুনুন ঠিক আছে যে যে বলুন বলতে এটাই বলতে চাই যে হচ্ছে কী আপনি ভালোভাবে গাড়িটা চালান পেছনে সবাই অসুবিধা হচ্ছে বয়স্ক লোকরা বলছে যে বয়স্ক লোকরা বলছে যে কী ড্রাইভার ড্রাইভার কী ড্রাইভার হ্যাঁ আপনি আপনি কীসের অভিজ্ঞতা তো আমি তো বুঝতেই পারছি না যে এত অভিজ্ঞতা নিয়ে আপনি কী নিয়ম আছে তো বুঝতে পারছি না আপনি ড্রাইভার লোক হয়ে যদি এরকম জোরে গাড়ি চালান এরকম বাম্পার পাম্পার কিছু মানছেন না হ্যাঁ সিগনাল পিগনাল কী করছেন তো আপনিই জানেন কী কীভাবে কী চালাচ্ছেন গাড়ি হুম